মাথা ব্যথা নিরাময়ের জন্য আমাদের গ্রামে আমরা কিছু কিছু ঘরোয়া পদ্ধতি প্রয়োগ করি যেমন ঠান্ডা লেগে যদি মাথা ব্যথা করে তাহলে কড়াইতে নুন গরম করে একটা ছেঁড়া কাপড়ে বেঁধে কানের দুপাশে এবং কপালে সেঁক দিই তাতে অনেক সময় মাথা যন্ত্রণা কমে যায় আবার যদি কোনো বাসে টাসে যাতায়াত করে মাথা ব্যথা করে তাহলে বাজার থেকে প্লাস কিনে নিয়ে এসে কপালে হালকা মালিশ করলেও কমে যায় অনেকে আবার দেখেছি মাথাটাকে গামছা বা সেরকম কোনো কাপড় দিয়ে কষে বেঁধে রাখে তাহলেও কিছুটা উপশম হয় এইভাবে আমরা এই ঘরোয়া পদ্ধতিগুলো ব্যবহার করে থাকি আর যদি এতে না প্রতিকার পাই যদি না কমে তখন কোনো ডাক্তারের কাছে যাই তখন উনি দেখে টেখে ওনার পরামর্শ মতো ওষুধ দেন সেই রকম ওনার পোষ পরামর্শ মতো সেসব ওষুধ খাই এবং যা যা করতে বলেন সেগুলো পালন করে থাকি এভাবেই আমরা মাথা যন্ত্রণার জন্য এসব করে থাকি